হ্যাঁ আমাদের গাড়ি পাওয়া যাবে এই হুম সেখানেও হোটেল আছে হোটেলে থাকা হবে আর ঘোরা বলতে আর কী এদিক সেদিক করে ঘোরা হবে যেমন ওল্ড দীঘা নিউ দীঘা পার্কে সমুদ্রের ধারে

আপনারা তোমরা কজন যাবে ও হোটেল খরচা গাড়ি ভাড়া গাড়ি ভাড়া সবকিছু নিয়ে প্রত্যেক জনের হাজার টাকা করে পড়বে প্রতিদিন হ্যাঁ বিকেলের দিকে গাড়ি ছাড়ব সেখানে চার পাঁচ ঘন্টা চলে যাব তারপর হোটেল বুক করব হোটেল বুক করে সেখানে থাকব হোটেল বুক করে থাকার পরে খাওয়া দাওয়া করে তারপরে তারপরের দিনকে সকাল থেকে বেরোব হ্যাঁ আমাদের আমরা হোটেলের খাওয়া দাওয়া হোটেল ভাড়া গাড়ি ভাড়া নিয়ে নেব তোমরা যে পার্কে বেড়াতে যাবে ধরো পার্কে হচ্ছে বোটে ওঠা সমুদ্রে ঘোরা কি কোনও ঘোড়ার গাড়িতে ঘোরা কি টয়ট্রেনে ঘোরা এইসব ভাড়াগুলো তোমাদের আদার্স